হ্যাঁ আমি সম্পূর্ণ বিশ্বাসী যে প্রযুক্তিবিদ্যা সবার শেখা দরকার প্রযুক্তিবিদ্যার থেকেও বেশি প্রযুক্তি সম্পর্কে ধারণা এবং প্রযুক্তির প্রয়োগ করা সবার শেখার দরকার কারণ আজকালকার দৈনন্দিন জীবনে প্রযুক্তিবিদ্যা এবং প্রযুক্তির বস্তু এর অনেক বেশি মূল ধারণা আছে যদি প্রযুক্তিবিদ্যার প্রয়োগ যে জানে না তার এই দুনিয়াতে অনেক মুশকিল হতে পারে সেই মুশকিলগুলোর থেকে বেঁচে ওঠার জন্য আমার মনে হয় সবার প্রযুক্তির প্রয়োগ করা জানা দরকার এবার এটা ঠিক যে সবাই একদম প্রযুক্তির সবকিছু নাও জানতে পারে সবাই সব কিছু শিখতে পারবেও না কিন্তু একটি মৌলিক ধারণা থাকা অনেক দরকার মৌলিক ধারণা যদি না থাকে তাহলে কোনোদিনই প্রযুক্তিবিদ্যাতে কিছু পাওয়া যায় না তা ছাড়া প্রযুক্তির ব্যবহার যদি না করতে পারা যায় তা হলে সাধারণ জীবনযাপন করাটাও মুশকিল হয়ে দাঁড়ায়